নিজের জীবনের ভালো কাজ সেভাবে তো বিশ্লেষণ করা যায় না নিজেই নিজেকে কীভাবে ভালো বলবো বা আমার আমার নিজের কী ভালো কাজ সেটা তো আমি নিজে তৈরি তৈরি করতে পারি না তাই এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় আমার পক্ষে আর আমি এখনো পর্যন্ত এমন কোনো কাজ করি নি যা আমাকে নিজেকে গর্ব গর্বিত বোধ করায় হয়তো আমার কাজে অন্যান্যরা গর্ববোধ করেছেন কিন্তু আমি নিজে আমার কোনো কাজের জন্য গর্বিত বোধ করেছি এরম কোনো কাজ এখনো অবদি করে উঠতে পারি নি